আমি চন্দ্রকোনা টাউন থেকে গনগনি বেড়াতে যেতে চাই সমস্ত পরিবারকে নিয়ে সেই কারণে একটা ক্যাব বুক করতে চাই সামনের মোড়ে কি কোন অটো আছে যেটা নিয়ে ক্যাব ভাড়ার অফিসে গিয়ে যোগাযোগ করতে পারি যদি একটু বলেন তাহলে ভালো হয় তা না হলে এতটা রাস্তা হেঁটে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়